ভারতবর্ষ বরাবরই ঐতিহ্যময় দেশ এখানে বরাবর ভালো ভালো শিল্পির জন্ম হয় বিভিন্ন ধরনের নৃত্য রয়েছে যেমন মনিপুরি কুচিপুড়ি ছৌনৃত্য রবীন্দ্রনিত্য কত্থক ভাদুর ভারতনাট্যম প্রভৃতি নিত্যগুলি ভারতেবর্ষের বিখ্যাত নৃত্যশিল্পি হলেন ডোনা গাঙ্গুলি এবং সুধা চন্দন এনারা ভালো নৃত্যশিল্পি